পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন দাতব্য সংস্থা রয়েছে যেমন লায়ন্স ক্লাব এটি একটি পুরনো দাতব্য সংস্থা এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় পাশাপাশি চক্ষুছানি অপরেশন করা হয় প্রত্যেক বছর দুবার করে বা তারও বেশি এখানে আরো অন্যান্য চিকিৎসা পরিষেবা দেওয়া হয় তাছাড়া সুইচ অন ফাউন্ডেশন বলে একটি সংস্থা রয়েছে এটি একটি সিটি হাব গড়ে তোলার প্রচেষ্টা করছে তাছাড়া অন্যান্য দাতব্য সংস্থাগুলি রয়েছে দুর্গাপুর ইন্দ্রা প্রগতি সোসাইটি এবং গতি নারী ও শিশু উন্নয়ন ও উন্নতি সোসাইটি এগুলো আছে এগুলোর মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার অনেক শিশু এবং বৃদ্ধরা পরিষেবা পায় এখানে বৃদ্ধাশ্রমও গড়ে উঠেছে যারা পথচারী বা এমনি বৃদ্ধ বৃদ্ধা তারা এখানে বিভিন্ন ধরনের পরিষেবা বিভিন্ন ধরনের না মানে এখানে পুরোপুরি থাকা খাওয়া এগুলো পেয়ে থাকে তাছাড়া শিশুদের যত্ন শিশুদের হোমও আছে এবং রেডক্রস এবং ও অন্যান্য সংস্থা রয়েছে যারা চিকিৎসা পরিষেবা দেয় তাছাড়া এমনি লোকাল বা স্থানীয় বিভিন্ন দাতব্য সংস্থা রয়েছে যারা বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে সর্বমোট পূর্ব বর্ধমান জেলা দাতব্য পরিষেবা অনেকটাই ভালো